আমরা যেই সমস্ত উল্লিখিত নাচ এখন খুব প্রচলিত সেগুলি হলো ভারতনাট্যম কত্থক মণিপুরি কুচিপুড়ি ফোক এইগুলো আমরা বিশেষত শিখে থাকি এইগুলো এখন ভারতের সৌন্দর্য ভারতনাট্যম তামিলদের নৃত্যে সৌন্দর্য আর আমরা এই নাচ সব কিছু মিলিয়ে শিখে থাকি আমাদের এখানে যে টিচার শেখান তিনি রবীন্দ্রভারতী থেকে গোল্ড মেডেল প্রাপ্ত তিনি খুব ভালো এবং তিনি আমাদের খুব ভালোভাবে নৃত্য শেখান ও আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে তিনি নৃত্যে যেই সমস্ত শেখার জিনিস সেগুলো বলে দেন ও আমাদের ভালোভাবে শিখিয়ে দেন ও আমরা তার কাছ থেকে সেগুলো ভালোভাবে শিখে নিই যেমন ভারতনাট্যম ভারতনাট্যম তিনি আমাদের খুব ভালোভাবে শিখিয়ে দেয় কত্থকও শিখিয়ে দেয় ও আমাদের এইগুলোর ওপরে আবার একটা পরীক্ষা নেয় টেস্ট পরীক্ষা যেগুলো তিনি নিজে থেকে নেন পরে আবার সে অন্য অন্য কেন্দ্রে যে সমস্ত পরীক্ষা হয় সেখানে নিয়েও পরীক্ষা দেন এবং তার ছাত্রছাত্রীরা খুব ভালো ফল পায়